সংগীত নৃত্য সিনেমা থিয়েটার ছোটো ছোটো থিয়েটার বড়ো বড়ো থিয়েটার মধুসূদন মঞ্চ এখানে মানে আমরা পয়সা দিয়েও দেখতে যেতে পারি আবার বিনে পয়সায়ও যেতে পারি তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে সব রকম সব রকম সুযোগ সুবিধা আছে আমরা সব জায়গায় যেতে পারি গান বাজনা আমাদের তো এখানে আছেই তারপরে তারপরে এখানে মধুসূদন মঞ্চে আমরা যাই তারপরে থিয়েটার হয় তারপরে অনেক কিছুই হয় আর ইসে তারপরে এখানে নন্দন আছে তারপরে এখানে অনেক বড়ো বড়ো শিল্পীরা আসেন নাটক করতে তারপরে আমাদের মধ্যে উৎপল দত্তও ছিলো ছিলেন তাঁর উনিও করেছেন এখানে অনেক নাটক তারপরে যাত্রাও হয়েছে তারপরে আমাদের এখানে অনেক অনেক বিভিন্ন রকমের নাটক নৃত্য সিনেমা থিয়েটার হয়ে থাকে